হ্যাঁ ম্যাম আমি স্নেহা বলছি হ্যাঁ কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি ওই এই তো কিছুদিন আগে উচ্চমাধ্যমিক দিলাম তো এবারে কোন বিষয় নিয়ে পড়বো সেটাই ভাবছিলাম হ্যাঁ সব বিষয়েরই মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা আমার এরকমই পছন্দ শিক্ষাবিজ্ঞানটা ওটা আবার পড়তে এখন বেশি ভালো লাগে সব বিষয়ের মধ্যে আর তাছাড়া আমার ইংরেজিটা বেশ ভালো লাগে তো এই দুটোর মধ্যে কোনটা নিয়ে পড়বো কোনটা কোনটা পড়লে ভালো হবে পরে সুবিধা সেই জন্য হ্যাঁ বেশি আশা করছি আমি শিক্ষাবিজ্ঞানেই আমি বেশি আশা করছি আর ইংরেজিতেও মানে মানে আমি প্রত্যেকবারই দেখেছি আমি পরীক্ষা ভালো করলেও মানে অতটা নাম্বারের সময় আসে না লেখার সময় আমার একটু বোধহয় ভুল হয় অতটা পাকা নই তো ভালো লাগে কিন্তু অতটা ভালো হয় না আর এই শিক্ষাবিজ্ঞানের ব্যাপারে মানে ওই নিজের মধ্যে একটা দ্বিধা আসছে কি পরে কিছু সেরকম ভাবে হবে কিনা বা কিছু

এর পাশাপাশি ওই ভূগোল ভেবেছি যে ভূগোলটাকে রাখবো ওটাও মোটামুটি ভালো লাগে ভালোভাবেই হয় তাছাড়া মানে যদি আমাকে এই স্নাতক স্তরে পড়ার বিষয়ে ভাবতে হয় তাহলে আমি এই শিক্ষাবিজ্ঞান ইংরেজির মধ্যেই যেকোনো একটা থেকে করবো হ্যাঁ মানে এখন তো ভেবেছি পুরুলিয়ার কলেজগুলোতে করবো আর কিছু দুর্গাপুর আসানসোলের কলেজে করবো তাছাড়া বাড়ি থেকে এতদিন তো বাড়ি থেকে পড়াশুনো প্রথমবার বাড়ির থেকে ছাড়ছে তো পুরুলিয়াটাই সামনে হবে তাই ভাবছি যে পুরুলিয়া এই আমাকে ছাড়তে পারে মানে পুরুলিয়াটাই আমার জন্য প্রথমবার হ্যাঁ

হ্যাঁ এরপর দেখি ফলাফল বেরোক তারপর তখন আবেদনপত্র দেওয়া যাবে তারপর দেখি কি হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আবার ফোন করবো তখন ঠিক আছে রাখছি হ্যাঁ